হ্যালো সুরজিত স্যার কেমন আছেন কেমন আছেন ছুটি কেমন কাটালেন বলুন হ্যাঁ আমারও ওইরকমই চলল তো সারা দিনে আজকে আর কি ছুটিটা কাটানোর পর একটা বিষয় মাথায় এল বুঝলেন যে সামনে তো শিশু দিবস আসছে তো কী করা যেতে পারে আপনার কি কিছু কোনো প্রকল্প কিছু আছে শিশু দিবস নিয়ে আমি তো ভাবছিলাম দেখুন শিশু দিবসে তো কোনো রকম ছুটি তো সেরকম দেওয়া হয় না সমস্ত নর্মালি যায় প্রত্যেক বছরের মতো তো এ ব এ বছরে শিশুদের যদি কিছু স্পোর্টস ইভেন্ট করানো যেত কোনো ফান ইভেন্ট টাইপের কিছু হুম সেটা তো অবশ্যই অন্যান্য শিক্ষক মহাশয়দেরও পরামর্শ নিতে হবে তো তার সাথেও আমি ভাবছিলাম যে শিশুদেরকে একটা দিনের জন্য মানে একটু ওদের একটা বেশ মানে পিকনিক টাইপের খাওয়ানো দাওয়ানো করে রাখা একটু শিক্ষক দিবসে কী হয় অনেকটা যে শিশুরা অ্যাজ আ টি মানে অন মানে টি শিক্ষকের রোলটা প্লে করে তো মানে অন্যান্য ছাত্রদের সামনেতে এবারে আমরা শিশু হয়ে ওখানে থাকব আমরা ছাত্র হব ওরা শিক্ষক হবে আমাদের সেই জিনিসটা করলে কী রকম হয়